শহর আমাদের কাছাকাছি শহরে আমাদের খুব ঘন ঘন যেতে হয় তার কারণ হচ্ছে শহরে আমাদের অনেক কিছু কাজ থাকে এমন কি অনেক কিছু দেখার বিষয়ও থাকে শহরের রাস্তাঘাট সবকিছু আলাদা বড় বড় বাড়ি কত রকমের গাড়ি কল কারখানা অনেক কিছু দেখতে সুন্দর আছে শহরে মানুষ তাদেরও অনেক পরিবর্তন দেখা যায় গ্রামের থেকে শহরের মানুষ দেখতে তাদের আদব কায়দা চল চালচলন ভাবনা আলাদা হয় একটুকু হুম ওদের কাজের উদ্দেশ্যটা আলাদা সব কল কারখানা নানারকম জিনিস নিয়ে ব্যস্ত থাকে শহর দেখতে খুব সুন্দরই হয় শহরে নানারকম বিভিন্ন ভ্যারাইটির খাবার পাওয়া যায় ভালো ভালো হোটেল রাস্তায় নানারকম খাবার তৈরি হয় তারও উদ্দেশ্য থাকে কিছু গ্রাম পরিদর্শন করেন এবং গ্রামের উদ্দেশ্য হচ্ছে গ্রাম দেখতে খুব সুন্দর হয় গ্রামের বাতাস সুন্দর গ্রামে চাষবাস কৃষি গ্রামের পরিবেশটা সব কাঁচা বাড়ি কাঁচা রাস্তা যেমন গরুর গাড়ি দেখতে পাওয়া যায় গ্রামে সাইকেল ভ্যান নানারকম গ্রামের উদ্দেশ্যটা আলাদা গ্রামের পুকুর নদী নালা চাষবাস শস্য শ্যামলা বাংলা একদম গ্রাম সেই সব দেখতে খুব ভাল লাগে এটাই আমার উদ্দেশ্য